বাংলায় এ আকর্ষণীয় ও অস্বাভাবিক শব্দগুলির মধ্যে দুটি শব্দ যেন আমার খুব কঠিন লেগেছে এক হচ্ছে কুজ্ঝটিকা আর দুই হচ্ছে আকর্ষণ যেটাকে আকর্ষণ করা বলতে বোঝায় কাউকে কোন দৃষ্টিতে আকর্ষণ করা হচ্ছে এটা খুব বাজে জিনিস আর কুজ্ঝটিকা যেটার সম্বন্ধে যানা যায় যে খুব ঘুটঘুটে অন্ধকার কুজ্ঝটিকা মানে এটাই কিন্তু ওই বানানটা কুজ্ঝটিকা বানানটা লিখতে গিয়ে অনেকেই ভুল করে দেয় ওই বানানটার অর্থটা এতো অন্ধকার যে দেখে মানুষকে ভয় লেগে যাবে এটাই অন্ধকারে মানে কুজ্ঝটিকা